প্রচণ্ড গরম হচ্ছে পাখার হাওয়াতে আমাদের শিলিং পাখার হাওয়াতে ভালো লাগে না প্রচণ্ড গরম লাগছে ওই জন্য আমি আমার স্বামীকে বললাম যে একটা কুলার কেনো না কুলারের হাওয়া খেতে খুব ভালো লাগে কুলারের হাওয়া খুব ঠান্ডা আমার স্বামী কিনল কেনার পর দেখলাম যে কুলারটা কুলারে পানি দিলেই তারপরে কুলারটা সুন্দর ঠান্ডা হওয়া আসে কিন্তু না কুলারটা এতো সমস্যা হচ্ছে কুলারে বেশি পানি হয়ে গেলে পানি উল্টো পাল্টা জায়গা পড়ে গেলে দেখা যাচ্ছে যে কুলারটা এতো বড়ি হচ্ছে শক মারছে কুলার কুলারের যে হাওয়াটা সেটা পানি দিলেই হচ্ছে না এতো সব সমময়ের জন্য তো হাওয়া ঠান্ডা ঠান্ডা তেমন হচ্ছে না গরম হচ্ছে যেমন শিলিং ফ্যানের মতন তেমনই কিন্তু কুলারটা খুব সমস্যা হচ্ছে কুলারের ঠিক মতন হাওয়া লাগছে না এতো প্রচণ্ড বডি হচ্ছে বাচ্চা কাচ্চা আসলে সেই সমস্যা হচ্ছে বাচ্চা কোথায় শক মারবে এই জন্য কুলার সবসময় সাবধান